আমাদের মাতৃভাষা হলো বাংলা আর মাতৃভাষার হচ্ছে উপভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা তো আমরা তো এই ভাষায় কথা বলতে পারি না ওই জন্য আমরা সকলেই বাংলা মাতৃভাষাতেই কথা বলি এবং আমরা যেখানেই যাই বাংলা ভাষাতেই কথা বলি সেক্ষেত্রে যারা বাহির থেকে আসে যেন আঞ্চলিকভাবে যেখান থেকে যারা তারা আসে তো তাদের সাথে আমরা এইভাবে কথা বলতে পারি না তারা হিন্দু ইউরোপীয় এবং হচ্ছে উর্দু সাংস্কৃতিক ভাষা হিন্দি ভাষায় কথা বলে সেক্ষেত্রে আমাদের তো অসুবিধা হয় তারাও আমাদের ভাষা বুঝতে পারে না এবং আমরাও তাদের ভাষা বুঝতে পারি নি তাই নিয়ে আমাদের একটু সমস্যা হয় তো সেটা হচ্ছে সব সময় চেষ্টা করি যাতে তারাও বুঝে এবং আমরাও যেন বুসতে পারি সেই হিসাবে তাদের সাথেও কথা বলি তো এই জন্যে এরকমই সমস্যা কিন্তু আমাদের বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা এই মাতৃভাষাকে নিয়ে আমরা কথা বলি আর এই মাতৃভাষাকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমরা নতুন করে কোনো ভাষাতে আর যাবো না আর কোনো ভাষা বলতেও পারবো না শিখতেও পারবো না